আমার গাছের কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য আমার পাশের বাড়ির মালতী কাকিমা আছে না উনি খুব ভালো গাছের পরিচর্যা করেন ওনার গাছ দেখি সারা বছরই প্রায় ফুল দেয় আবার ফল গাছেও ফল দেয় ওনাকে তাই জিজ্ঞাসা করলাম কাকিমা তোমার গাছ এত সুন্দর ভালো ফুল ফল দিচ্ছে তুমি আমাকে কিছু তার জন্য টিপস দাও উনি তখন বললেন হ্যাঁ বলব তোকে তখন আমাকে বললো তুই এক কাজ কর গাছগুলো লাগিয়ে সেই গাছের গোড়াতে ভালো করে জল দে মাটিগুলো মাঝে মাঝে খুঁটা কোপাবি মিশ্র সার দিবি বিষ দিবি গাছে যদি গাছে দেখিস পোকায় কাটছে পাতা তখন কিন্তু বিষ প্লাস দোক্তা পাতার জল এগুলো কিন্তু দিতে হবে নাহলে কিন্তু গাছকে বাঁচানো যাবে না আর ফল গাছগুলো একই সেম জিনিস করতে হবে কারণ ফল গাছেও আসার সময় গুটি আসার সময় বিশেষ করে নারকেল গাছে প্রচুর পিঁপড়ে পোকা এগুলো লাগে তাই এগুলো ঠিকমতো ভাবে পরিচর্যা করলে কিন্তু আমরা দেখব আমরা ফল পাচ্ছি তখন কাকিমা ওগুলো আমাকে ভালো করে বুঝিয়ে দিল তারপর আমি কীটনাশক ঔষধ দোকানে গেলাম ওনার কাছে গিয়ে বললাম দাদা আমার এই গাছে এই পোকা লাগছে এই পাতা খেয়ে নিচ্ছে বলুন তো কী ওষুধ দেব উনি তখন ওষুধের তা নাম বললেন ওনার কাছে পয়সা দিয়ে ওষুধ কিনে আমি গাছে সেই স্প্রে করলাম তখন তারপর থেকে দেখলাম আমার গাছে তেমন আর পোকামাকড় লাগল না আমাকে ফুল ফল খুব ভালোভাবেই দিল এইভাবে আমি সবার কাছ থেকেই পরামর্শ নিই বিশেষ করে ফুল গাছ ফল গাছের জন্য এগুলো আমার খুব ভালো লাগে তাই এগুলো করার জন্য আমি খুব আগ্রহ তাই আমি মানুষকে জিজ্ঞাসা করেই যাই নতুন নতুন কোনও ফুল গাছ দেখলে মানুষকে বলি এই ফুল গাছটা কোথায় পেলেন আমাকেও একটা দেবেন তখন মানুষ আমাকে উৎসাহ সহকারে এই ফুল গাছগুলো দেয় আমার কিন্তু খুব ভালো লাগে লাগাতে তাই আমি সারা বছর ফুল গাছ লাগিয়েই চলি